হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ শোনা যাচ্ছে ভালো আছি হ্যাঁ হ্যাঁ শুনেছি কতো কী পড়বে হ্যাঁ হ্যাঁ আমারও তো খুব আনন্দ হচ্ছে যে কীসে করে যাওয়া হবে বাসে না ট্রেনে হুম ও বাসে হবে হয়তো হুম না ওই হাজার টাকা আসে হবে হয়তো

হুম শুধু বেলুড় মঠই

কিন্তু এবারে গিয়ে না আমি তো কই শুনি নি ওটা এবারে গিয়ে যা হবে একসাথেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ